পশ্চিমবঙ্গের মিডিয়া এই সমাজে এই জনসাধারণকে শিক্ষিত বা অবহিত করে অনেক রকমভাবে যেমন ধরুন এমন তাদের জবাব দিহিতা তারা এই মিডিয়া যারা করে মিডিয়ার লোকেরা লোক বা মহিলারা এমনভাবে জবাব করে সেই জবাব জবাবের মাধ্যমে জনসাধারণ মানুষ কিছু শিক্ষা হয় বা শিক্ষিত লাভ করে শিক্ষা লাভ করার ফলে তারাও এরকম ভবিষ্যতে হতে চায় এবং তারা অনেক দিক থেকে শিক্ষা লাভ করে এই সব তাদের জবাব দিহিতার ইয়া এবং যেখানে স্বচ্ছতা নেই যেখানে অপরিষ্কার থাকে সব জায়গা সেখানে মিডিয়া গিয়ে খবরের মাধ্যমে সেটা সবাইকে দেখিয়ে দেয় এবং সেটি দেখানোর ফলে যারা এই অপরিষ্কার করছে বা যারা পরিষ্কার রাখছে না সে জায়গাগুলি বা তারা স্বচ্ছতা রাখছে না সেই জায়গাগুলি তারা লজ্জায় পড়ে তারা তারপর থেকে সেইটা পরিষ্কার বা স্বচ্ছতা রাখার চেষ্টা করছে এবং এইভাবে মিডিয়া অনেক কাজ করে এবং সেটা তারপরে যেয়ে স্বচ্ছতা রাখছে বা পরিষ্কার রাখচে সেদিক থেকেও সবাই জনসাধারণ শিক্ষা লাভ করছে যে এটা আমাদের পরিষ্কার রাখতে হবে রাখতে হবে এটা আমাদের ভুল হচ্ছে আমরা অপরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটা এটা সমাজের ক্ষতি সেটা সমাজকে এটাই শেখায় এই মিডিয়া ভালোটা শেখায় এবং জনসাধারণকে শিক্ষা দেয়